হ্যাঁ পাওয়া যায় কী লাগবে বলুন

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা কী কী লাগবে বলুন

হ্যাঁ ঠিক আছে কতো কতো মাল লাগবে বলো সেরকম কেমন কী লাগবে অ অ্যাঁ একটা হুম হুম আপ অবশ্যই অবশ্যই না দা তুমি কতো বললে হাজার বারোশো তাই তো আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ সবই পাওয়া যাবে গাজরটার একটু শর্ট আছে বুঝতে পারছো তো গরম পড়ছে তো গাজরটা আমরা আমাদেরকে একটু আনতে হবে ঠিক আছে অসুবিধে নেই তোমার সব হয়ে যাবে মোটামুটি তুমি একটা কাজ করো হ্যাঁ

ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই সব ওইগুলো একটু হ্যাঁ ওইগুলো একটু লা আনতে হবে ওইগুলো একটু স্টকে কম আছে তো ঠিক আছে অসুবিধা নেই চলে আসবে তো তোমার কী কী লাগবে ওটা একটা লিস্ট করো লিস্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও ঠিক আছে হ্যাঁ আর হচ্ছে হুম গাজরের এখন দামটা কমে গেছে গাজর বেশি নয় হচ্ছে তোমার কুড়ি টাকা করে যাচ্ছে আর বাঁধাকপির দামটা একটু আছে মোটামুটি তিরিশ টাকা মতো আছে বুঝতে পেরেছো

হ্যাঁ হ্যাঁ বিন মটরশুটি এইগুলো আছে মোটামুটি এইগুলো ওই কমের মধ্যেই আছে তো হচ্ছে অসুবিধা নেই তোমার একটা ডিসকাউন্টেরও আমি ব্যবস্থা করে দেব ঠিক আছে যেহেতু এতোগুলো মাল নেবে হ্যাঁ অনলাইনের মাধ্যমে নেবে না এমনি এসে নেবে সামনে আছে সামনে তোমাদের ওই এলাকা থেকে ওই হবে পনেরো কিমি দূরে হবে হয়তো হ্যাঁ আমাদের অনলাইনের ব্যবস্থা আছে ঠিক আছে অসুবিধা নেই অনলাইন করে দেবো ঠিক আছে

একদম একদম একদম ঠিক আছে